হ্যাঁ বলুন হ্যাঁ আমি ওয়াটার সাপ্লাই অফিস থেকেই বলছি হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ কিন্তু সে ক্ষেত্রে তো আপনাকে একটু ইয়ে করতে হবে কারণ আমাদের এখান থেকে তো আগে এরকম ঘটনা কখনও ঘটেনি অনেকেই তো এখান থেকে জল নিয়ে যায় তারাও কখনো অভিযোগ জানায়নি এ বিষয়ে যে এরকম ঘটনা ঘটেছে আগে যে জলে অন্যান্য রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটে রয়েছে তো সেক্ষেত্রে আপনি বিষয়টা একটু বিস্তারিতভাবে আমাদের বলতে পারবেন হ্যাঁ বলুন আচ্ছা সে ক্ষেত্রে আমাকে আমাদের অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে যেখান থেকে আমরা জল সংগ্রহ করে থাকি তাদের সাথে যোগাযোগ করতে হবে যদি তাদের ওখান থেকে কোনো গরমিল হয়ে থাকে বিষয়ে তাহলে সেটা আমরা আপনাকে জানাতে পারবো যে এমন ঘটনা হয়েছে বা এরকম আরও অন্যান্য জায়গা থেকেও অভিযোগ এসেছে যে জলে অন্যান্য রাসায়নিক পদার্থের সংমিশ্রণ হয়ে রয়েছে না এখনও পর্যন্ত আমাদের এখান থেকে সেরকম কোনো অভিযোগ তো জমা পড়েনি যে জলে অন্যান্য পদার্থের সংমিশ্রণ ঘটে রয়েছে তবে হ্যাঁ হতেই পারে তো সে ক্ষেত্রে আমাদেরকে একটু ব্যাপারটা দেখতে হবে যে কেন এরকম হয়েছে বা আদৌ কতটা সত্যি বা অন্য অন্যান্য বিষয়গুলো দেখুন স্যার সে ক্ষেত্রে আমাদেরকে তো একটু মানে সময় দিতেই হবে কারণ যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে নিশ্চয়ই অন্যান্য জায়গা থেকেও অভিযোগ আসবে শুধু তো আপনার কাছে অভিযোগ আসব তো দেখি যদি এরকম অভিযোগ আরও অন্যান্য জায়গা থেকে আসে তখন নিশ্চয়ই আমাদের সংস্থার ক্ষেত মানে পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে তো ততদিন ততদিন পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে যতদিন মানে যতদিন না আমাদের সংস্থা থেকে কোনো জানানো হচ্ছে যে এরকম ঘটনা ঘটেছে বলে হ্যাঁ আমরাও চেষ্টা করবো কারণ আপনারাই তো আমাদের ক্রেতা আমরা আপনাদেরকে আচ্ছা আমরা এ বিষয়ে সতর্ক রাখব যেন পরবর্তীকালে এমন ঘটনা না ঘটে তবে হ্যাঁ আপনার অসুবিধাটা আমরা বুঝতে পেরেছি এবং আমরা সত্ত্বর চেষ্টা করছি যাতে এরকম সমস্যা আর না হয় এবং মানে যথা শীঘ্র সম্ভব আমরা এর একটা পদক্ষেপ নেব একটু আপনাকে তার জন্য ধৈর্য ধরতে হবে হ্যাঁ ভালো থাকবেন